আমাদের স্কুল থেকে যে টেক্সট বুকগুলি দেওয়া হয় ছাত্রদেরকে তো সেই বইগুলি খুবই গুরুত্বপূর্ণ ও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের দৈনন্দিন জীবনে কারণ এই বইগুলি বইগুলিতে বিভিন্ন লেখক বিভিন্নভাবে খুব আমাদের যে প্রকৃতি বা আমাদের বিভিন্ন নেচারে কী প্রকৃতিতে কী কী ঘটছে বা প্রকৃতিতে চলতে গেলে কোন কোন ঘটনাটা কীভাবে ঘটছে বিভিন্ন ঘটনার সম্পর্কে বা কোন জিনিসটা কীভাবে ঘটছে সেই সব সম্পর্কে আমরা এই টেক্সট বুকগুলি থেকে খুবই ভালোভাবে জানতে পারি তার মধ্যে যেমন বাংলা ইংলিশ বা এই যে টেক্সট বুকগুলি দেওয়া হয় তো ইংলিশ থেকে বিভিন্ন গল্প বা এই সবগুলি পড়ে আমাদের ইংলিশ স্পিকিং যে টেকনিকটা সেটা আরও ভালো হয়ে ওঠে বা আরও যে বাংলা গল্পগুলো পড়ে সেগুলো পড়ে পড়ার পর যে আমাদের কমিউনিকেশন স্কিলটা বা আমাদের প্রকৃতি সম্পর্কে আরও ভালোভাবে জানা মানুষ সম্পর্কে আরও ভালোভাবে জানা সেইগুলো আরও সুবিধের হয় তো সেই জন্য আমাদের এই টেক্সট বুকগুলি খুবই গুরুত্বপূর্ণ আমাদের ক্ষেত্রে